হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কী কী আলোচনা হবে হ্যাঁ কদিন কদিন ধরে তো লক্ষ্য করছি মানে ইস্কুল থেকে আসার পরে বাড়িতে পড়তেই বসছে না রোদ গরমে একটু অসুবিধা হয়েছে আর কি ছেলেটার জ্বর ওই জন্য আসতে পারছে না ওই ওর শরীরটা অসুবিধা ওই জন্য যেতে পারছে না অতিরিক্ত রোদ গরমটাও পড়েছে না হুম আচ্ছা আমি তাহ আমি তাহলে পরের দিন ওকে ইস্কুলে নিয়ে যাব ঠিক আছে কীসের কীসের জন্য হবে কীসের জন্য হবে

আর আমি কি মিটিংয়ে কি আমি একাই যাব না বাচ্চাকে নিয়ে যাব আর কটার সময় বললেন আর অনুষ্ঠানটা কবে হবে আচ্ছা ম্যাডাম ঠিক আছে হ্যাঁ